বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার হয় সেগুলোর জন্য অনেকগুলো সতর্কতা থাকতে হয় যেমন প্রথমে গ্যাস কোথা দিয়ে লিক করছে কি না

সেটা দিয়ে কোনো কোথাও লিক আছে কি না গ্যাসের সিলিন্ডারটা যেখানে রাখা হয় সেখানে আশেপাশে যেন আগুন লেগে যায় এরকম কোনো জিনিস না থাকে দেখে নেওয়া উচিত গ্যাসের ওজন গ্যাসের ওজনটা সিলিন্ডারে গায়ে লেখা থাকে

গ্যাসের ডেট দেখে নেওয়া উচিত গ্যাসের গায়ে লেখা থাকে যে এক্সপায়ার ডেট কবে সেটা অবশ্যই অবশ্যই দেখে নেওয়া উচিত গ্যাস থেকে যখন রান্না করা হবে তখন খুব সতর্ক থাকা উচিত গ্যাসের গন্ধ করছে কি না সেটা দেখা উচিত এবং একটা ঘটনা বলি বেশ আমাদের মাঝে পৌরসভা থেকে আমাদের এখানে একটা গ্যাসের উপরে প্রশিক্ষণ দিয়েছে বাই চান্স যদি গ্যাসে আগুন লেগে যায় তাহলে কী করণীয় আমাদেরকে যা দেখালো আমি সেটা বর্ণনা করি ধরো ধরুন গ্যাসে আগুন লেগে গেল একটা ভিজে কোনো চট বড় কাপড় দিয়ে গ্যাসের সিলিন্ডারটাকে চারিদিকে ঘিরে বন্ধ করে দিতে হবে এমন ভাবে ঘিরে দিতে হবে গ্যাসটা যাতে ওর ভিতরে না ঢোকে হাওয়া যাতে না ঢুকতে পারে তাহলে আগুনটা নিভে যাবে এবং বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে তবে একটু সতর্ক থাকলে গ্যাসের থেকে দুর্ঘটনা খুব একটা হয় না হ্যাঁ সেগুলো বললাম সেগুলো একটু সতর্ক থাকবে